সাহিত্য এবং শিল্পর ক্ষেত্রে একটি ভাণ্ডার হিসেবে পুরুলিয়া জেলা কারুশিল্পগুলো বিশেষভাবে পরিলক্ষিত হয়ে থাকে শিল্পর ক্ষেত্রে সর্বোপরি কারু শিল্পটি একটি দৃষ্টান্ত দান করে থাকে তার মধ্যে অন্যতম হলো গালা এ ছৌ মুখোশ তারপরে লাক্ষা এবং বিড়ি তামাক বিভিন্ন শিল্পগুলি এগুলি বিশেষভাবে একটি সাংস্কৃতিক রূপদানের ক্ষেত্রে বিশেষ স্থান অর্জন করে থাকে যদি বর্তমান প্রজন্মর ক্ষেত্রে সাহিত্যর দিক থেকে আমরা যদি জিনিসটাকে দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ছৌ মুখোশ বা ছৌ শিল্প একটি বিশেষ অঙ্গ হিসেবে অঙ্গাঙ্গীভাবে আমাদের সংস্কৃতির সাথে জড়িত এবং সংস্কৃতি তাছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় শিক্ষা দানের একটি প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে শিক্ষা দান যে আমাদের সংস্কৃতিকে পর্যবেক্ষিত এবং পরিলক্ষিত রূপদান দিয়েছে সেটি দৃষ্টান্ত হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এটিকে একটি সাবজেক্ট বা বিষয় হিসাবে পরিগণিত করা এই সাবজেক্ট বা বিষয় হিসাবে পরিলক্ষিতর মাধ্যমে বর্তমান প্রজন্মের একটি ই সাংস্কৃতিক এবং সাহিত্যর দিক থেকে যে ঝোঁক বা একটি প্রবণতা কার্যকর করে দাঁড়ায় যে সেই সংস্কৃতিকে বিশেষভাবে রুপান্তর সৃষ্টি করেছে এবং কারু শিল্পর ক্ষেত্রে বিভিন্ন সাংস্কৃতিক গুরুত্ব অপরিসীম এবং বিশেষভাবে বিশেষ পর্যায়ে ভূষিত হয়েছে বলে বর্তমান সময়ে এই শিল্প কারু শিল্পগুলি বিশেষ পর্যবেক্ষিত এবং পরিলক্ষিত রূপদান হয়েছে